আমি আমার বাড়ি থেকে ঝাড়গ্রাম স্টেশন যাবার জন্য আপনার ক্যাবটি আমি বুক করেছিলাম তো আমি কোনো কারণবশত সেই ক্যাবটি ক্যান্সেল করতে চাইছি আমার বাড়ি থেকে আমরা পাঁচজন কি ছজন যাওয়ার জন্য আপনাকে আমি অ্যাডভান্স হাজার টাকাও দিয়েছিলাম তো আমার বাড়িতে একটু অসুবিধা হয়ে যাওয়ার জন্য সেটা আমি ক্যান্সেল করতে বাধ্য হলাম তো আমি যে আপনাকে অ্যাডভান্স টাকাটা করেছিলাম সেটা আপনি আমাকে ফেরত দিয়ে দিতে পারেন তো সেই জন্য আপনি আমাকে অনলাইনও করতে পারেন যেমন পেটিএম গুগল পে এছাড়াও আপনি হ্যান্ড ক্যাশও করতে পারেন বা কোনো প্রসেসে যদি আপনি আমাকে পাঠাতে চান তো পাঠাতে পারেন তো সেই রকমই আমি আপনার সাথে প্রক্রিয়াটা করবো তো আপনি সেরকম আমাকে বলুন যে আপনি কি রকমভাবে আমাকে টাকাটা দিতে চান কারণ অ্যাডভান্স টাকাটা তো আমাকে ফেরত দিতেই হবে আর তাছাড়া আমি যখন পরবর্তীকালে কোথাও যাবো তো আমি আপনার ক্যাবটাতেই বুক করবো